হ্যালো ম্যাম হ্যাঁ আমি ঋদ্ধার মা বলছি হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন বলছি ওই এটাই জানতে ফোন করেছিলাম যে ও ও এখন আপনার কাছে তো নাচ গান শিখছে তো কেমন কী করছে ও তো এখন ছোটো ও আচ্ছা হ্যাঁ আমিও তো সেটাই ভাবছিলাম বাড়িতে যা দুষ্টামি করে আপনার ওখানে গিয়ে আপনাকে বিরক্ত করে কি করে না বাড়িতে তো প্র্যাক্টিসটাই তো করতে চায় না আপ আপনার কাছে গেলে হ্যাঁ একটু বলে দেবেন যে বাড়িতে যাতে একটু প্র্যাক্টিস করে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ